বিদ্যমান গাছপালা থেকে আরও উদ্ভিদ উৎপাদনের জন্য আমি যে কৌশলটি ব্যবহার করি তা হল কলমে চারা তৈরি করা তার মধ্যে থাকে আম গাছ পেয়ারা গাছ জবা ফুলের গাছ গাঁদা ফুলের গাছ আম গাছের থেকে কলমে চারা তৈরি করার জন্য প্রথমে কোন সুস্থ সবল আমের ডালকে ছাল কিছুটা তুলে নিয়ে অন্য একটা উন্নতশীল আমের ডাল সেখানে এনে জোড়া লাগিয়ে বিভিন্নরকম ওষুধপত্র দিয়ে বেঁধে রেখে দিই তারপর সেখান থেকে যখন শিকড় সৃষ্টি হয় সেই অংশটা কেটে নিয়ে মাটির মধ্যে লাগিয়ে দিই এবং সেখান থেকে নতুন চারা তৈরি হয় এবং খুব অল্প কয়েকদিনের মধ্যে সেই গাছটি বড় হয়ে ওঠে এবং কয়েক বছরের মধ্যেই ফল প্রদান করে ঠিক একই রকম ভাবে পেয়ারা গাছেরও কলমে চারা তৈরি করে থাকি তাছাড়াও সুন্দর সুন্দর ফুলদায়ী গাছগুলি সেখান থেকেও আমি কলমে চারা তৈরি করি গাঁদা ফুল জবা ফুল তো আছেই তার সঙ্গে গোলাপ ফুলেরও কলমে চারা তৈরি করতে আমার খুবই ভালো লাগে